বাইক চালানোর সময় আমি প্রথমে বাইকটি অন করি এবং বাইকটি নিউট্রালে দিয়ে বাইকটি স্টার্ট করি স্টার্ট দিই স্টার্ট দিয়ে বাইকটি ফার্স্ট গিয়ারে দিয়ে আস্তে আস্তে চালিয়ে যাই তার পরে রানিং হওয়ার পর সেকেন্ড গিয়ার তার পরে থার্ড গিয়ার এরকম করে করে আমি বাইক চালিয়ে যাই এবং বাইক চালানোর সময় আমি লুকিং গ্লাসের দিকে দেখি এবং যখন আমি কোনো টার্ন ঘুরি বা বাম্পার আসে তখন বাইকটি আবার গিয়ার কমিয়ে দিয়ে আবার সেগুলো পার করে যাই এবং যখন তিন রাস্তা আসে যদি আমি যদি ভাবি আমি বাঁ দিকে যাব তখন বাঁ দিকে ইন্ডিকেটার দিয়ে যাই যদি ভাবি ডান দিকে যাব তা ডান দিকে ইন্ডিকেটার দিয়ে আমি বাইক চালিয়ে যাই এবং বাইক চালিয়ে যাবার সময় আমি দেখি আমার স্ট্যান্ডটা পড়ে আছে কি না যদি পড়ে থাকে তাহলে আমার বাঁ আমি নিজে মানে পড়ে যেতে পারি বাইক ধাক্কা লেগে সেই জন্য আমি স্ট্যান্ডটা দেখে চালাই চালানোর আগে স্ট্যান্ডটা তুলেই চালাই এবং তাছাড়া আমার কাছে বিভিন্ন রকম সরঞ্জাম থাকে যেমন রেঞ্চ স্ক্রুড্রাইভার যদি বাই চান্স যদি আমার বাইক কিছু খারাপ হয়ে যায় আমি নিজে সারাতে পারি সেরকম সেরকম জিনিস আমি রাখি বা সেরকম কিছু হলে পাশে কোনো দোকান থেকে আমি সারিয়ে নিই এবং আমি যাচ্ছি লং ট্রিপ বলতে আমি যাচ্ছিলাম বারুইপুর থেকে হ্যাঁ যাচ্ছিলাম হাওড়াতে এবং যাওয়ার সময় আমার তেল শেষ হয়ে গিয়েছিল প্রায় আমি দেড় কিলোমিটার বাইকটি ঠেলে নিয়ে গিয়ে কোনো পেট্রোল পাম্প থেকে আমি তেলটা ভরে গিয়েছিলাম